সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম সেখানে যেতে গেলে নৌকা করে কিংবা বোটে যেতে হয় সেখানে নানা জায়গার লোকেরা আসে ভ্রমণ করতে সেখানে অনেক রকম জীব জন্তু গাছ দেখতে পাওয়া যায় যেমন সুন্দরী গাছ গরান গাছ শাল গাছ কেওড়া গাছ অনেক রকমের গাছ দেখতে পাওয়া যায় সেখানে জীব জন্তু বা হরিণ বানর অনেক জীব জন্তু দেখতে পাওয়া যায় আমরা সেখানে ঘ ঘুরতে যাওয়ার সময় চারিদিকে জাল দিয়ে ঘেরা থাকে যাতে কোনো জীব জন্তু আমাদেরকে আক্রমণ করতে না পারে সেখানে অনেক লোকে মধু সংগ্রহ করে মৌচাক থেকে মধু সংগ্রহ করে করে মধু বাজারে বিক্রি করে সেই মধু অনেক দামে বিক্রি করে সেখানে অনেক লোক নৌকা বোটে ঘুরতে যায় এবং অনেকে নদীতে জাল দিয়ে মাছ কাঁকড়া ধরে সেই মাছ কাঁকড়া বিক্রি করে তারা টাকা উপার্জন করে তামিলনাড়ু একবার ঘুরতে গিয়েছিলাম সেখানে যেতে গেলে ট্রেনে করে যেতে হয় ট্রেনে যেতে দু তিন দিন সময় লেগে যায় সেখান থেকে সেখানে পাহাড় নানারকম গাড়ি গাছপালা দেখতে পাওয়া যায় সেখানে নানা রকমের মন্দির আছে নানা রকমের মন্দির আছে অনেক দেব দেবীর প্রতিষ্ঠান সেখানে সেখানে অনেক কোম্পানিও আছে নানা দেশের মানুষ সেখানে কাজ বাজ করে সেখান থেকে কাজ বাজ করে টাকা উপার্জন করে যেমন অনেক কাজ রয়েছে কোম্পানির কাজ নানা রকমের কাজ সেখানে আসে সেখানে পাহাড়ে গেলে নানা রকম মন্দির ঠাকুর দেবতার দেখতে পাওয়া যায় চারিদিকে গাছ পাহাড় ইত্যাদি অনেক কিছুই দেখা যায় বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলাম সেখানে বিন বৃন্দাবনে ঠাকুর দেবতার প্রতিষ্ঠান সেখানে